থালা বাসন ধোয়াটা আমরা প্রায় সকলেই জানি যেমন আমরা যেহেতু নিজের কাজ নিজেরা করতে পছন্দ করি তাই আমদের খাওয়ার পর থালা বাসন আমরা নিজেরাই ধুই তো এই থালা বাসন ধোয়ার জন্য প্রথমে আমাদেরকে থালাটিতে জল বুলিয়ে নিতে হবে এরপর সাবান গুঁড়ো বা অন্যান্য কোনও কিছু সাবান জাতীয় জিনিস দিয়ে এটাকে ঘষতে হবে তারপর আবার পুনরায় পরিষ্কার জলে এটি ধুয়ে নিতে হবে যদি বাসনটি তৈলাক্ত হয় সেই ক্ষেত্রে বাসনটি পরিষ্কার করার জন্য প্রথমে আমাদেরকে বাসনটিকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর কিছুক্ষণ বাদে সেটাতে সাবান বা সাবান গুঁড়ো বা ভিম ডিটার্জেন্ট এইসব জাতীয় জিনিসগুলো বা স্কর্চব্রাইট এগুলো ব্যবহার করতে হবে এবং এগুলো দিয়ে ঘষে সেই তৈলাক্ত জিনিসটাকে বা তৈলাক্ত তেলটিকে ওই বাসন থেকে আলাদা করে দিতে হবে এইভাবেই আমরা তৈলাক্ত বাসন পরিষ্কার করতে পারি এবং সেটিকে পরিষ্কার করার পর আবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে